অনেক দুর্গম রাস্তা দিয়ে যাতায়াত করেছি তার মধ্যে বাইক চালাবার সময় আমি একটা রাস্তা পেয়েছিলাম তার মধ্যে প্রচুরই জঙ্গলের রাস্তা পেয়েছিলাম তার সেই জঙ্গলের রাস্তাটা ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট সেই চল্লিশ মিনিট রাস্তা ফুল রাত্রিবেলায় সেটা জার্নি করেছিলাম এবং রাত্রিবেলা যাওয়ার সময় কিছু কিছু জন্তু জানোয়ারও আমার চোখের সামনে পড়েছিল বাইক রাইডিং করার সময় খুবই হতবাক হয়ে গেলাম তারপর আস্তে আস্তে বাইক রাইডিং করেছিলাম তাছাড়াও সে রাস্তার মধ্যে কিছুটা তখন জল পড়েছিল জল পড়ার ফলে রাস্তাটা পাকা রাস্তা নয় জঙ্গলের সাইডের রাস্তা দিয়ে গিয়ে গিয়েছিলাম সে রাস্তাটা কাঁচা রাস্তা ছিল এবং সেটা থেকে স্লিপ হয়ে যাওয়ার খুবই ভয় ছিল এবং খুব আস্তে আস্তে আমাদেরকে বাইকিং করে বাইকিং করে আমাদেরকে বাড়িতে ফিরে আসতে হয়েছে খুবই সেই মুহূর্তটা বা সেই সময়টা আমাদের কাছে খুবই কষ্টের ছিল